আমি জীবনে শিখেছি বলতে সেলুনে কাজ মানে চুল কাটা হ্যাঁ সেইটা গুরুত্বপূর্ণ পার্ট এক নম্বর তো হবেই এবং অন্যান্য কাজও টুক টাক করেছি সেইগুলি আমাকে প্রভাবিত করছে এবং চুলটা আমার কাজটা খুবই ভালো খদ্দারের খুব সুন্দর ভালো কাজ করি এইদিকে আমাকে প্রভাবিত করে